অনেককে বলতে শোনা যায় নাচ নাকি মানুষকে সুস্থ রাখে মানুষকে খুশি রাখে এ কথাটা কিন্তু সত্যি নাচ মানুষকে সত্যিই সুস্থ রাখে সতেজ রাখে এবং মানুষের মুভ মনে সব সময় ফু মন সব মন রাখে ফুরফুরে নাচ নাচের মাধ্যমে শরীর নাচের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ সঞ্চালিত হয় এর ফলে বিভিন্ন ব্যায়াম হয়ে থাকে এছাড়াও না এছাড়াও বিভিন্ন নাচের মধ্যে রয়েছে বিভিন্ন জিমনাস্টিক বা বিভিন্ন ভাই নাচ করলে হাতের হাতের পায়ের সবেরই খুব উপকার হয় এছাড়াও নাচের মোদ মাধ্যমে মা নাচের মাধ্যমে মানুষের মন ফুরফুরে হয় কারণ নাচ করলে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের মনে আনন্দ আসে আনন্দ আসে ইত্যাদি নাচ নাচ করলে সুম হার্ট ভালো থাকে এছাড়াও হাতের অঙ্গ প্রতঙ্গ সঞ্চালনের ফলে অঙ্গ প্রত অঙ্গ প্রতঙ্গের ব্যায়াম হয় এই অঙ্গ প্রতঙ্গ খুব ভালো থাকে এছাড়াও নাচের মধ্যে জিমনাস্টিক করলে জিমনাস্টিকের মাধ্যমে নাচ করলে শরীরের ব্যায়াম শরীরের ব্যায়াম হয়ে থাকে এছাড়াও নাচের বিভিন্ন পদ্ধতি রয়েছে যে সমস্ত পদ্ধতি অনুসরণ করে নাচ করলে শরীর শরীরের উপকার হয় শরীর খুবই উপকৃত হয় এই কারণে বলা হয় যে নাচ করলে শরীর সুস্থ থাকে এবং এবং নাচের মাধ্যমে মানুষ মানুষের মন মেজাজ ফুরফুরে হয় মানুষ উ খুশি মানুষ খুশি হয় মানুষ আনন্দ উপভোগ করে এর এই এই সমস্ত কারণের জন্যই নাচ নাচের ব্যায়ামের মাধ্যমে নাচ করা কিংবা নাচের মাধ্যমে ব্যায়াম করা শরীরের জন্য খুবই উপযোগী এতে এই এই পদ্ধতিতে মানুষ তার শরীরকে সতেজ রাখতে পারে এবং মানুষ খুব খুশি থাকতে পারে